আমি ছোটো থেকেই আঁকতে ভালবাসতাম এবং এখনো আঁকি এবং সেই জন্য আমি কি স্কুলে মানে স্কুল পড়াশুনা চলাকালীন আমি একটা এক জায়গায় আঁকা শিখতে যাই খুবই ছোটোবেলায় এবং সেখান থেকে কিছুটা আমি আঁকা শিখি এবং তারপর যখন বড়ো হই আমি যখন কলেজে উঠি তখন আমি হ্যাঁ বালিগঞ্জে একটা ভালো মানে আঁকা স্কুলে ভর্তি হই আর্ট কলেজে সেখানে ভর্তি হই এবং আমি আঁকা শিখি এবং আঁকা শিখতে শিখতে এখা আমি একটা ওয়ার্কশপে মানে দুদিনের জন্যে ওয়ার্কশপে মানে দু দিনের জন্যে ওয়ার্কশপে যাই এবং সেখানে নামি দামি মানে আর্টিস্টরা আসে এসে তারা আঁকা শিখায় এবং অনেক কিছু শিখায় সেখানে আঁকা আমি শিখেছি অনেক কিছু শিখেছি আঁকার সাথে সাথেও এবং তার থেকে আমি আঁকাটাকে মানে নিজের মানে কী বলে নিজের মানে পছন্দের জিনিস এ হিসাবে আঁকাটাকে মানে নিয়ে নিয়েছি এবং আমি ভবিষ্যতে ভাবছি যে আমি আঁকাটা নিয়ে আমি ভবিষ্যতে এগিয়ে যাবো